আমি আমার অবসর সময় কীভাবে কাটাই আমি প্রথমে অবসর সমায় মানে একটা টাইমে এমন এসছিলো যে আমি ইউটিউবের মধ্যে যুক্ত ছিলাম তাই ফোনেই বেশি ইনভলভ থাকতাম এখন একটু সময় পেয়েছি আমার শরীর চ এখন একটু শরীরচর্চা হালকা করা তার সাথে গার্ডেনিংয়ের শখ হয়েছে তো বিভিন্ন রকমের গাছ এখন রাখছি সেই গাছের পরিচর্যা করতেও অনেকটা সময় যাচ্ছে আর আমি মেনলি কয়েকটা আমার গোটা কয়েক বন্ধু আছে যাদের সাথে আমি সময় কাটাতে বেশি পছন্দ করি তাদের সাথে ওভার দা কল কথা বলি আর তা না হলে দেখা করার চেষ্টা করি তারা যদি আসে তো আমি গোটা কয়েক বন্ধুর সাথে থাকতে বেশি পছন্দ করি আর পরিবারের মানুষের সাথে থাকতে বেশি পছন্দ করি বাড়তি অচেনা কারোর সাথে সেরকমভাবে অতো মিশি না মানে ভালো লাগে না যে কয়েক বন্ধু আছে সেই কয়েকই ভালো এতো এই ও মানে সেই বিশ্বাস আর এই অবিশ্বাসের বিশ্বাসঘাতকতার আর কি যুগে আর মা অতিরিক্ত মানুষজনদের বাড়িয়ে লাভ নেই লাইফে আমার এটাই মনে হয় তো আমি পরিবার বন্ধু এবং আমার হাজব্যান্ডকে নিয়ে ভালো থাকতে চাই আর এই মধ্য দিয়ে আমার কেটে যায় জিনিস আর সামাজিক মিডিয়া সৃজনশীল কার্যকলাপ বলতে আমি সেরকমভাবে কিছুই করি না আর বায়রে যাওয়া ঘোরা এসব নিয়ে তো ভীষণ এক্সাইটেড থাকি আমরা বছরে মোটামোটি দু তিনবার ঘুরতে যাই ম্যাক্সিমাম আমাদের পাহাড়টাই পছন্দ তো লাস্টবার আমরা গিয়েছিলাম দীঘা সেখানেও কিন্তু সমুদ্রটাও আমাদের অনেক ভালো লেগেছে পাহাড় এর আগেও আমরা চার পাঁচবার গেছি কিন্তু দীঘায় সমুদ্র আমরা একবার গেছি সমুদ্রটা সমুদ্রের মতো সুন্দর পাহাড় পাহাড়ের মতো সুন্দর তো এইভাবেই কিন্তু আমার সারা মানে অবসর সমায়টা কাটে আর কি